আমি বিশুদ্ধভাবে খাওয়ারের জন্য ভ্রমণ করেছিলাম আমি কলকাতার নাম করা হোটেলে দা পার্ক গেছিলাম আমি কলকাতায় ভ্রমণ করার সময় এই হোটেল থেকে কিছু খাওয়ার কিনেছিলাম ও খেয়েছিলাম সেখানে দেখতে খাবারগুলো যেমনই বাইরে থেকে সুন্দর তেমনই খেতেও খুব সুন্দর ছি এবং হোটেলের যদি আমি সৌন্দর্যের কথাও বলি সেগুলোও দেখতে বাইরে থেকেও যেমন সুন্দর ভেতর থেকেও তেমনি সুন্দর ছিলো সেই হোটেলের কাছে মানে যারা কাজ কর্মে কর্মীরা আছে ব্যবহার খুবই সুন্দর ছিলো ও ভালো ছিলো এক দিন কলকাতায় ভ্রমণ করার আগে আমার সকালের টিফিন খাওয়ার প্রয়োজনীয়তা ছিলো তাই আমি অর্ডার করেছিলাম ব্ল্যাক কফি এবং ইংলিশ প্ল্যাটার ব্রেকফাস্ট যার মধ্যে দিয়েছিলো স্যালাড সুন্দর করে ডিমের পোচ এবং ফলের জুস প্লেটটাও যেমন দেখতে সুন্দর ছিলো তেমনি সুন্দর করে সাজানো ছিলো আর যদি খাবারের কথা আমি সত্যিই বলে থাকি ওখানে খাওয়ার যেরকম পরিষ্কার পরিচ্ছন্নতাভাবেই সাজানো গোছানো ছিলো এবং হাইজিনিক দিক থেকে যদি আমি ধরি সেগুলোও খুব সুন্দর করে মেইনটেন করা ছিলো এবং সেখানে কর্মীদের প্রত্যেকটি কর্মীদের হাতেই গ্লাভস পরা ছিলো এবং খাওয়ার যারা বানাচ্ছে আমি ভেতরেও গিয়ে তাদের সাথে কথা বলেছিলাম তো তখন দেখেছিলাম তাদের মাথায়ও টুপি পরা ছিলো যাতে কোনো মানে হাইজিনিকের দিক থেকে কোনো ধরনের কোনো কমতি না থাকে সেখানে খাওয়ার জলের পরিষেবা তো খুবই ভালো ছিলো বলতে পারেন যে মিনারেল ওয়াটারই ছিলো ওখানে তাই আমার সেখানে খাবারের অভিজ্ঞতা খুবই ভালো হয়েছিলো এবং আমার শেষের আমি ওখানে যতো দিনই ছিলাম বা যে কটা দিন ওখানে আমি স্পেন্ড করেছিলাম থেকে ছিলাম আমি ওখান থেকেই খাওয়ার অর্ডার করেছিলাম এবং খেয়েছিলাম সেখানে